আমরা এক জায়গায় ভ্রমণ করতে যাই আমি মূলত এই ভ্রমণ বা ঘুরতে যাওয়ার সমায় এক জায়গায় সাংস্কৃতিক দিক থেকে খুব খারাপ অনুভব হয়েছিল অনুভবটা আমাদের ভাষা নিয়েই এই ভাষাটি আমাদের বাংলা ভাষাকে তারা যাচ্ছেতাইভাবে গালাগালি করেছিল এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছিল সেটা ছিল পুরুলিয়ার কিন্তু আমি যখন এরকম শুনলাম আমি সহ্য করতে না পেরে তাদেরকে যে বাংলা ভাষা এবং সংস্কৃতি বুঝিয়েছিলাম এবং তারা ক্ষমাও চেয়েছিল